হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ আমি হ্যাঁ আমি ওনার বাড়ি থেকেই বলছি বলুন ও আচ্ছা আমি বলছি প্রতিদিন দেখুন আগে আমার কথাটা শুনুন আপনি যদি আমার দোকানে এসে নিয়ে যান বা আমার ক্ষেত থেকে এসে নিয়ে যান তাহলে দুটো কেন আপনি এক পিসও নিতে পারেন কিন্তু যদি আপনি বলেন আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে তাহলে কিন্তু একটু দুপিসের বেশি নিতে হবে হ্যাঁ সেই সব হতে পারে আপনি হচ্ছে আচ্ছা আচ্ছা মানে প্রতিদিন আপনার বিভিন্ন রকমের সবজি বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে তাই তো এবার কী প্রতিদিন তো লাগবে না নিশ্চয়ই সপ্তাহে দুদিন কি তিন দিন দিতে হবে তাই তো হুম আচ্ছা ঠিক আছে সে না হয় ব্যবস্থা করে দিয়ে আসা যাবে কিন্তু আপনার পরিমাণটা মানে যেমন আপনি কমাচ্ছেন তেমন জিনিসটা আপনাকে বাড়াতে হবে হ্যাঁ যেমন সবজি চার পাঁচ রকমের সবজি নিতে হবে বাঁধাকপি কেজি তো বিক্রি কেজিতে ধরুন পঁচিশ টাকায় আপনি পেয়ে যাবেন দুকেজির একটা ও রকম যেমন পরিমাণ নেবেন সে অনুযায়ী দাম হবে আর কি এবার বাড়িতে দিয়ে আসার জন্য ফুলকপি পনেরো টাকা পিস এবার সাইজ নির্ভর করছে হ্যাঁ আপনি যেরকম সাইজ নেবেন সেই অনুযায়ী নির্ভর করছে এবার আপনি যদি আরও বড় ধরুন নিতে চান তাহলে দামটা বেশি হবে আবার যদি ছোটো নিতে চান দামটা কম হবে সেই কাঁচকলা পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস হ্যাঁ আমার কাছে চিন্তা নেই এরকম ক্ষেত থেকে তোলা টাটকা সবজি কোনো নেই এখানে পেঁয়াজ এখন আমার কাছে তেমন পাবেন না এই সবজিগুলোই পাবেন আর কি এখন আচ্ছা ঠিক আছে আপনি যেদিন যেদিন আলু নেবেন সেদিন সেদিন না হয় আমি আপনাকে এই পেঁয়াজ রসুনটা ব্যবস্থা করে দেবো না আপনি দামটা বাজারের তুলনায় নিজেই লক্ষ করুন দিয়ে দেখুন বেশি কোথায় বলছি আমি বললাম যে সবজির দামটা আমি বেশি নেব বলিনি কিন্তু আমি বললাম সবজিগুলোর পাশাপাশি কিছু এক্সট্রা যেমন দশ টাকা পার ডে দশ টাকা কি পনেরো টাকা এক্সট্রা দিতে হবে ওটা যেহেতু আমি বাড়িতে পৌঁছোতে যাচ্ছি সেই জন্য আর কিছু না কাল থেকে হ্যাঁ আপনি কী কী লাগবেন বলুন আমাকে লিস্ট করতে হবে আপনাকে দামটা বলে দিই দিই এখনই হ্যাঁ এখনই বলে দিন না বলে দিলে তো হ্যাঁ তাহলে আমি লিস্টটা করে নিতাম তাহলে অনেকজন অর্ডার দেয় আর কি বুঝলেন তো সন্ধ্যাবেলা আমি একটুও হুম বলুন মৌসুমি বাড়িটা কোথায় বাড়িতে দিয়ে আসতে তাই তো আচ্ছা ঠিক আছে হুম আর ঠিক আছে আর

হুম এগুলো গেলো আর টাটকা সবজি কী কী লাগবে

আচ্ছা কালকে আপাতত এটা দিতেই হবে এবার অন্যান্য দিন নিলে অন্য সবজি নেবেন তাই তো আচ্ছা ঠিক আছে আমি এগুলো লিস্ট করে নিয়েছি আমি একদম কালকে আপনাকে রসিদগুলোও দিয়ে দেবো আপনি সেই অনুযায়ী টাকাটা দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা রাখলাম তাহলে হুম